জেলা পুরুলিয়া একটি খরাপ্রবণ অঞ্চল এখানকার বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে বাস করে আর যারা দিন আনে দিন খায় এরকম অবস্থা তাদের কাছে কৃষিকাজই একটা প্রধান সম্পদ আর কৃষিকাজের উপর ভিত্তি করে তাদের সংসার চলে এবং জেলার অনেকটা অর্থনীতি গড়ে ওঠে এখানে এখানে শিল্প বলতে ঝালদার দিকে লাক্ষা শিল্প আছে এবং পর্যটন একটা ব্যাপক হারে পুরুলিয়া জেলার উপর সাড়া ফেলেছে যেরকম অযোধ্যাতে যদি দেখা যায় সেখানে সেখানকার বেশিরভাগ হোটেলের পাশাপাশি অনেক বেশিরভাগ গ্রাম সেসব পর্যটন শিল্পর উপরে বেস করেই গড়ে উঠেছে এবং অযোধ্যা পাহাড় ছাড়া জয়চন্ডী পাহাড় আছে এবং অনেক ড্যাম আছে যেগুলোর উপর বেস করে মানুষের রোজগার খুব ভালোভাবে হয় যদি দেখা যায় এখানকার কারখানা তাহলে কিছু অ্যালুমিনিয়াম কারখানা আছে যেগুলি মুরী লাগোয়া এরিয়াতে আছে এবং বেকারি শিল্প পুরুলিয়াতে খুব ভালোভাবে চলছে যদি দেখা আর ক্রাশার মেশিন এমন একটা ব্যবসা যেখানে গ্রামাঞ্চলে সবথেকে বেশি ক্রাশার মেশিনের ব্যবসা এখন চলে